পশ্চিমবঙ্গের আইন যদি বলা যায় তাহলে যে খুব ভালো যদি বলা হয় তাহলে সেটাও ভুল হবে আবার যদি বলা হয় যে পশ্চিমবাংলার কোনো আইনই নেই কোনো কানুনই নেই তাহলে সেটাও ভুল বলা হয় আবার অনেকের কাছে এটা শুনতে পাওয়া যায় যে এখানে কোনো আইনের বা কানুনের শাসন চলে না এখানে শাসকেরই আইন চলে হ্যাঁ এটাও বাস্তবে দেখা যায় অনেক সময় এটা কোনো ভুল নয় এটা আবার সত্যি কথা হয় যে যেভাবে দুর্নীতির কান্ড ধীরে ধীরে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে তাত তাতে এটা বললেও কোনো ভুল হবে না যে হ্যাঁ এখানে শাসকেরই কানুন চলে কিন্তু অন্য রাজ্যের তুলনায় যদি কানুনকে দেখা যায় যে হ্যাঁ তাহলে বলতেই হবে পরিষ্কারভাবে যে পশ্চিমবাংলার আইন কানুন প্রশাসক সত্যি অনেকটাই ঢিলে কেননা পশ্চিমবাংলা ছাড়া যদি আমরা উত্তরপ্রদেশ চলে যাই আমাদের যে লাগোয়া যেসব রাজ্য আছে উড়িষ্যা আসাম এইসব এরিয়ায় যদি দেখা যায় যে সেখানের প্রোটেস্ট হোক কিংবা কোনো দাঙ্গা হোক কিংবা কোনো নিজের রুলিং পার্টির কেউ হোক তা তারাও যদি কোনো ভায়োলেট করে রুল ভায়োলেট করে তাদের উপরে অ্যাকশন হয় কিন্তু পশ্চিমবাংলার দেখা যায় যে যদিও রুলিং পার্টির শাসক দলের কেউ কোনো কিছু কাজ করে তাতে সেটাকে প্রোটেকশন দেওয়া হয় পুলিশ দিয়ে এটা অন্যান্য রাজ্যের থেকে স সত্যিই আলাদা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কলকাতা একটা মেট্রো সিটি যেখানে বলা হয় যে কলকাতায় মেয়েদের একটা খুব ব বড়ো প্রোটেকশন আছে মানে এক নাম্বারে সেটাকে সার্ভেতে দেখা গেছে কিন্তু বাস্তবে সেটা কতখানি সত্যি সেই নিয়ে একটা সত্যি সমস্যায় আছি কিন্তু আইন যেরকমই হোক পুরুলিয়ার পুরুলিয়া তথা পশ্চিমবাংলার যেসব কোর্ট আছে তারা সত্যি আজকাল তাদের উপর মানুষ ভরসা আবার নতুনভাবে যুগিয়েছে মানুষ দেখতে পাচ্ছে যে পুলিশ যদি তাদেরকে সহায়তা নাও করুক কোর্ট থেকে তারা অবশ্যই নিজেদের সাহায্য খুব ভালোভাবে পাচ্ছে